আমার এলাকার লোকেরা সাধারণত যে যে জায়গাগুলি ভ্রমণ করতে যেতে পছন্দ করে তারা মধ্যে প্রথমে যে জায়গাটির নাম আমার মুখে আনতে হবে সেটি হলো দীঘা দীঘা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত এটি তার বিস্তৃত বালি সুন্দর ঢেউ এবং তার পরিবেশের জন্য পরিচিত দ্বিতীয় যে জিনিসটি জায়গাটির কথা আমার মুখে আনতে হবে সেটি হলো মন্দারমণি মন্দারমণি আরো একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এটি তার শান্ত এবং মনোরম পরিবেশের জন্য লোকেরা যেতে বেশি পছন্দ করে এবং মন্দারমণিতে ম্যানগ্রোভ বন এবং বন্য পাণীর জন্যও পরিচিত তৃতীয়ত যে জায়গাটিতে আমাদের এখানকার লোকেরা যেতে পছন্দ করে সেটি হলো তাজপুর তাজপুর একটি ছোটো গ্রাম যা উষ্ণ জলের ঝর্ণা এবং জলপ্রপাতের জন্য লোকেরা যেতে পছন্দ করে এটি একটি ঐতিহাসিক স্থানগুলোর জন্যও পরিচিত এখানে কাঁকড়া মারার দুর্গ এবং টাউন হল রয়েছে চতুর্থ যে জায়গাটিতে আমাদের এখানকার লোকেরা যেতে পছন্দ করে সেটি হলো তমলুক তমলুক একটি সদর শহর আর এটি তার ঐতিহাসিক স্থানগুলির জন্য পরিচিত যেমন বর্গভীমা মন্দির রক্ষিত বাটি তাম্রলিপ্ত প্রত্নতাত্ত্বিক জাদুঘর পঞ্চম যে জায়গাটি যেটা আমাদের এখানের লোকেরা পছন্দ করে সেটি হলো কাঁথি কাঁথি একটি ঐতিহাসিক শহর যা ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত এটি উৎসব এবং অনুষ্ঠানের জন্য পরিচিত এখানে কালী পুজো দোলযাত্রা খুবই রমরমা করে হয় আমাদের এখানকার লোকেরা এই জায়গাগুলিতে ভ্রমণ করতে এবং তাদের অবসর সময় উপভোগ করতে পছন্দ করে